আমি সিদ্ধান্ত নেবো এইভাবে যে কোন সময় কোন ঋতুতে কোন ফসলটি ভালো হয় যেমন বর্ষাকালে ধান ভালো হয় শীতকালে আলু ভালো হয় হালকা শীতে সরষে হয় শীতের শেষে সরষে হয় তিল হয় এইগুলি এবং গরমকালে অন্যান্য সবজি শীতকালে হয় বেগুন পালং শাক মুলো এই ধরনের সবজি বাঁধাকপি ফুলকপি এগুলো হয় আর গরমকালে শসা লাউ শাক কুমড়ো শাক বিভিন্ন ধরনের খসলা শাক খেটা শাক পাট শাক এই জাতীয় সবজিগুলি বা এই জাতীয় শাকগুলি গ্রীষ্মকালে হয়ে থাকে বর্ষাকালে ধান হয় এই ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলগুলি হয় এটা মানে পরম্পরায় চলে আসছে এই সময়ের মধ্যে বা এই মরসুমে এই ধরনের চাষবাসগুলি বা এই ধরনের ফসলগুলি রোপণ করতে হয় এবং রোপণ করার পরে আমরা সেই ফসলগুলি পেয়ে থাকি